প্রযুক্তি বিভিন্নভাবে আমাদেরকে মানে স সহযোগিতা করছে কারণ যে কোনো ড্রোনের মাধ্যমে আমরা মানে উপর থেকে নিচের ভিউ দেখতে পাচ্ছি প্লাস তোমার হচ্ছে মানে স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে কোনো জায়গা দেখে নিতে পারছি আগে তো এই সমস্তগুলো কোনো কিছুই ছিল না আস্তে আস্তে মানে সব কিছুই হচ্ছে আমরা জোরড্রোণের মাধ্যমে যে কোনো ভিডিও ফিডিও করে আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব ফিউটিউবে ছেড়ে আমরা মানে অনেকটাই মানে ইনকাম করতে পারছি প্লাস তোমাদের হচ্ছে মানে সেই ইনকাম দিয়ে আমরা সংসার ধর্ম চালাতে পারছি আর স্যাটেলাইটের মাধ্যমে আমরা টোটালটাই মানে বাড়ি নিউজ টিভি চালাতে পারছি নিউজ চ্যানেল এটা সেটা নানান তাল আমরা দেখছি বই খবর চ্যানেল